আমি আমার চাকরির ভবিষ্যতে অনেক কিছুই খুঁজে বেরিয়েছিলাম কিন্তু দুঃস্থ পরিবার হওয়ায় পড়াশোনাও ঠিক মতো হয়নি এবং চাকরির সুব্যবস্থাও কিছু হয়নি তবে এখন আমাদের মহিলাদের একটা স্বনির্ভর গোষ্ঠী আছে যাতে আমরা সেখান থেকে অনেক সুবিধা পাই দরকারে আমরা লোন নিই এবং লোন শোধ করি আবার লোন নিই কিন্তু রাজ্য সরকারের নানা দিক যেমন উন্নত হয়েছে তেমনি আমাদের এই কেন্দ্র সরকারের সেলফ হেল্প গ্রুপ আমাদেরকে ভালোই সুবিধা দিচ্ছে আমরা নানাভাবে সুবিধা পাচ্ছি আমাদেরকে বাড়ি বাড়ি যেয়ে সার্ভে করার জন্য বিডি অফিস থেকে সুযোগ দিচ্ছে তাই আমরা আগে চাকরি পাইনি ঠিক কথাই কিন্তু আমাদের যাতে ভবিষ্যতে কোনো রকমে জীবিকা অর্জন করে সংসার চালানো হয়ে যায় তার জন্য সেলফ হেল্প গ্রুপ আমাদেরকে অনেক সুবিধা দিয়েছে